হ্যালো হ্যাঁ বলছি যে আপনার বাড়িতে যে ফিটিংটা করে এসেছিলাম কারেন্টের তাতে কি কোনও প্রবলেম হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ও তাও হচ্ছে হুম তো আপনার কী কী সমস্যা হচ্ছে সেই কারেন্টের যেটা ফিটিং করে দিয়ে এসেছে একটু বলতে পারবেন কি আমাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ না এমনও তো হতে পারে সে হয়তো কাজটা ঠিকঠাকই করে আসছে তারপর হয়তো আপনাদের বাড়িতে হয়তো ইঁদুরে আরে হয়তো তার কেটে দিয়েছে হ্যাঁ সেরকমও হতে পারে যে পাইপে যে খজরগুলো আছে সেগুলো হয়তো জয়েন করতেও ভুলে যেতে পারে কিন্তু সে তো আমার দোকানে অনেকদিন ধরে কাজ করছে এরকম তো হওয়ার কথা নয় তো হ্যাঁ এইটা তো অন্য কিছু বিষয় নয় নয় এটা তো কারেন্ট মানে বিশাল জিনিস না না সেরকম অতো রেগে যাচ্ছেন কেন শুনুন এবারে হয়তো একটু আধটু ভুল হতেই পারে এবারে আমি গিয়ে কি ঠিক করে দিলে হবে আমি যদি আচ্ছা আজকে গিয়ে আমি ঠিক করে দেবো আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি কাল সকালেই যাবো আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি কাল সকালেই যাবো হ্যাঁ ধন্যবাদ হুম